শিল্প এবং ড্রয়িং পেন্টিং স্কেচিং এগুলো খুবই সুন্দর জিনিস এগুলো তো আমার মনে হয় বাধ্যতামূলক করাই উচিত এবং স্কুলে যেভাবে এখন পড়াশুনার সাথে সাথে সব কিছু হচ্ছে নানান রকম যেমন নাচ গান তার পরে ড্রয়িং করা এগুলো অনেকেই পছন্দ করে না নাচ গান কেউ ড্রয়িং পছন্দ করে আর আমার মনে হয় শিশুদের এখন যেভাবে মোবাইল ফোনের ওপর অ্যাট্রাক্টিভ হয়ে পড়ছে তার জন্য ড্রয়িংটা রাখলে কী হয় রঙ তুলি হাতে তুলে দিলে বাচ্চারা খুব খুশিই হয় এবং ওরা এইগুলো করতে ভালোবাসে রঙ তুলি হাতে করা যেমন একটা মানুষের সব মানুষই পারে না কিন্তু শিল্প হিসাবে রঙ তুলি হাতে করে নিলে তার মনের দিক থেকে অনেকটা সে সুন্দর মনের মানুষ হয়ে ওঠে যে যেমন পারে তাকে তেমন সেই শিক্ষাটা দিতে হয় কিন্তু অনেকে পড়াশুনার পাশে পাশে ড্রয়িং করাটা ছবি আঁকাটা পছন্দ করে আমি যেমন আমার ছেলে মেয়েদের প্রত্যেককে শিখিয়েছি ড্রয়িং করা এই ড্রয়িং করাটা যে যেমন একটা সুন্দর ফুল আঁকা কিংবা একটা সুন্দর ফ্রক আঁকা একটা সুন্দর গাছ আঁকা একটা বাঘ বাঘের ছবি আঁকা একটা পাখি আঁকা এগুলো কত সুন্দর লাগে এগুলো পড়াশুনার পাশে পাশে করা তো আমার উচিত বলে মনে হয় কিন্তু এক একজনের এক একটা নেশা আছে হবি আছে সেগুলো এইগুলো পড়াশোনার পাশাপাশি যদি কোনো ছেলে মেয়েদের শেখানো যায় তাহলে আমার খুবই ভালো লাগবে এবং আমি আমার ছেলে মেয়েদের শিখিয়েছি তার জন্য আমি আশা করব যে যেন সব ছেলেমেয়েরা রং তুলি হাতে নিয়ে স্কুলের পড়াশোনার পাশাপাশি তারা যেন এই ড্রয়িংগুলো করে ড্রয়িং করলে এমনি ভালো লাগে যেমন মানুষের মনটা ভালো থাকে যেমন একটা ছবি আঁকলাম একটা গাছ আঁকলাম তার উপরে পাখির ছবি আঁকলাম গাছটা গাছের উপরে পাখি বসে আছে এই ছবিটা কত সুন্দর যেমন একটা সূর্য আঁকলাম আকাশে একটা চাঁদ আঁকলাম এইভাবে আমরা আঁকা বাচ্চাদের সঙ্গে শেয়ার করে নিতে পারি এবং বাচ্চাদের শেখাতে পারি সে যে বাচ্চা ড্রয়িং করে তার মনটাও ভালো হয় ড্রয়িংয়ের সাথে সাথে পড়াশুনাটাও সুন্দর হয় পড়াশুনা পড়াশুনা শিখলে যেমন মানুষের জ্ঞান বাড়ে ড্রয়িং করলেও মানুষের জ্ঞান বাড়ে আর শিশুদের আস্তে আস্তে শেখানোর সাথে সাথে যেমন হাতের একটা সুন্দর শেপ আছে তেমনি মানুষ বড়রা শিশুদের পাশে পাশে থেকে তাদের শেখানোর চেষ্টা করে যে শিশু ছবি আঁকতে ভালোবাসে সে শিশুটা কত মনে ভালো মনের মানুষ হয়ে উঠবে এতে আমরা আমাদের সাহায্যটা বেশি করে করব